আমার মতে যোগব্যায়াম শুরু করার সঠিক বয়স হচ্ছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে কারণ সাত বছর থেকে দশ বছরের মধ্যে যদি যোগব্যায়াম শুরু করা হয় তাহলে শারীরিক ফেক্সিবিলিটি অনেক বাড়ে এবং সেই সময় আমরা নানা রকমভাবে লাফা ঝাপা এইগুলো করার স্টেবিলিটি আমাদের সেই সময় থাকে সেই জন্য সেই সময় অনেক দৌড় ঝাপ এগুলো যেহেতু করতে পারি এবং এইগুলোও যোগব্যায়ামের অংশ এবং সে সময় আমাদের খেলতে ভালো লাগে এবং খেলাটাও হচ্ছে যোগব্যায়ামের একটা অংশ সেক্ষেত্রে এই বয়েসে যদি শুরু করা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন ছেলে মেয়েরা বড়ো হয় মোটামোটি পনেরো বছরের পর তাদের এই প্রাকটিসটা রাখতে কোনও অসুবিধে হয় না এই আমার বয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার যেহেতু যোগব্যায়াম আমার প্যাশান আমিও ছোটোবেলার থেকে এই কাজে যুক্ত রয়েছি এবং আমার মনে আছে আমি ছোটোবেলায় মোটামোটি ছয় বছর বয়স থেকে যোগব্যায়াম শুরু করি এবং এখনকার দিনে যোগব্যায়াম করা সবার দরকার এবং ওষুধপত্রর থেকে এখন ডাক্তাররা বেশি যোগব্যায়ামকেই আমাদের সাজেস্ট করে শারীরিক ক্ষয়ক্ষতির থেকে উপকার পাবার জন্য